আমরা যখন রেস কোর্টে যাই রেসের জন্য মানে দৌড়ানোর জন্য তখন আমাদের অনক অনেক কষ্ট হয় দৌড়ানোর জন্য কারণ দৌড়াতে অনেক এনার্জি লাগে অনেক শক্তি লাগে অনেক কিছু লাগে তাই জন্য আমরা যখন দৌড়াতে যাই তখন আমরা সকালবেলায় উঠে আমরা তখন ছোলা বাদাম সয়াবিনের দানা আর কিসমিস অনেক কিচু খাই অনেকে অনেক রকম খায় অনেকে অনেক সাপ্লিমেন্ট খায় নানা রকম অনেকে অনেক ওষুধ খায় এনার্জির জন্য ঠিক আচে এরকম খেয়ে আমরা যখন মাঠে যাই এবার মাঠে গিয়ে তো আমাদেরকে নিজেদেরকে একশো পার্সেন্ট দিতেই হবে মাঠে গিয়ে কারণ দৌড় দৌড় এমন একটা জিনিস সেটা কোনো দিন থামানো যাবে না একবার যখন দৌড় শুরু করব সেই জিনিসটা আর থামবে না ওই জন্য আমাদের অনেক পুষ্টি দরকার আমাদের সকালবেলা হলে আমরা একটা ডিম সিদ্ধ খাই এবার ডিম সিদ্ধ খাওয়ার পর সকালবেলা কলা খাই এবার আবার যখন দশটা এগারোটা বাজবে তখন আমাদের একটা খাবার থাকে খাবার চাট থাকে আবার দুপুরবেলায় আমাদের মাছ থাকে মাংস থাগে ডাল থাকে সয়াবিন থাকে নানা রকম অনেক রকম জিনিস থাকে আবার সন্ধ্যাবেলায় আমাদের একটা টিফিন থাকে আবার রাতেও একটা আমাদের খাবার থাকে আমরা এমন জিনিস খাই যেই জিনিসের অনেক পুষ্টি আছে আর পুষ্টি না হলে আমরা কোনো শক্তি পাব না আর আমাদের কোনো এনার্জি থাকবে না যে আমরা মাঠে গিয়ে দৌড়াবো ওই দৌড়ানোর জন্য আমাদেরকে অনেক কিছু খেতে হয় আর দৌড় একটা এমন একটা জিনিস সেইটা না ঠিকঠাক খেলে না শরীরে পুষ্টি থাকলে আমরা করতে পারব না আর দৌড় আমাদের রেগুলার করতে হয় রেগুলার না করলে আমরা আমাদের যে যে একটা কষ্ট হয় শরীরে যে কষ্টটা ওই কষ্টটা আমরা তাহলে ভোগ করব যদি আমরা প্রতিদিন না সেই দৌড়াতে পারি আর আমাদের এনার্জি আসবে না আর এনার্জির জন্য আমাদেরকে কিছু খাবার খেতে হবে যেই খাবারগুলো আমি এক্ষুণি বললাম সেই খাবারগুলো আমাদের খেতেই হবে তারপরে আমরা অনেক পুষ্টি পাব আর পুষ্টি না হলে আমরা দৌড়াতে পারব না এটাই হল সব থেকে জিনিস